পাঁচ হাজার সাতশো আটচল্লিশ এক হাজার সাতশো একুশ দুহাজার পাঁচশত আঠাশ সাত হাজার দুশো কুড়ি এক হাজার তিনশো বাইশ চার হাজার একশো পঁচিশ